স্কুলে প্রিয় বিষয় ছিল আমার বাংলা এবং বাংলা সমস্ত পড়তে ভালো লাগতো তার কারণ হল মনীষীদের সমস্ত জীবন কাহিনি জানতে পারতাম এবং আগেকার সমস্ত মনীষীদের জীবন কাহিনি জানার পর আমার সমস্তটা ভালো লাগতো তাই আমার বাংলা সাবজেক্টটা সবথেকে প্রিয় ছিল